আমার জন্য আঁকা সব থেকে চ্যালেঞ্জিং দিনটি ছিলো যেটি সেটি হলো আমি একটি অঙ্কন প্রতিযোগিতাতে আঁকতে বসেছিলাম যেই আঁকতে বসেছিলাম সেই হটাৎ মাত্রই বৃষ্টি এসে গেছিলো তার জন্য আমার আঁকাতে ব্যাগাত ঘটে এবং ওটি এটি কাটিয়ে উটতে আমার একটু সময় লেগেছিলো কোন কোন জিনিস আঁকতে আমার অসুবিধা হয় বলতে কোনো জীবন্ত মডেল বা কোনো বাচ্চাকে সামনে বসিয়ে দিলে তাকে আঁকতে আমার একটু অসুবিধা হয় কারণ বাচ্চারা তো আর এক জায়গায় বসে থাকে না ওরা কন্টিনিউ নড়া চড়া করে তাই তাদের আঁকতে আমার একটু অসুবিধা হয় ওকে অনুশীলন করার একটিই পদ্ধতি হলো ওর হাতে যদি কোনো খেলনা দিয়ে দেওয়া হয় ও সেটি নিয়ে চুপ করে বসে থাকে তখন আমি আমার কাজটা করে নিতে পারি তাতে কোনো সমস্যা হয় না